হ্যাঁ একটি বই পড়তে আমার মোটামুটি সময় লাগে সাধারণত এক সপ্তাহ সময় লাগে কারণ আমি টানা চার পাঁচ ঘন্টা একভাবে পড়তে পারি কিন্তু তার বেশি আর পড়তে পারি না আর আমার জন্য মাসিক পড়ার জন্য কোনো মাসিক বা সাপ্তাহিক লক্ষ্যও আছে কারণ আমি পড়তে ভালোবাসি সেইজন্য আমার মনে হয় পড়ে তেমন নন করে পড়তে তো পারি না কিন্তু মানে চেষ্টা করি যাতে একটা বই তাড়াতাড়ি পড়ে শেষ করে ফেলা যায়